হ্যালো নমস্কার হ্যাঁ আমি মৌশুমীদি বলছি মৌশুমী ওয়েডিং প্ল্যানার থেকে বলুন আচ্ছা দেখুন ব্যাপারটা হচ্ছে বিয়ের জন্যে আমাদের অনেকগুলো ব্যবস্থা রয়েছে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ রয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এবারে আপনার কী রকম চাওয়া আছে বা আপনার কী কী ইচ্ছে আছে সেগুলো আপনি আমাদেরকে বলুন সেই হিসেবে আমি বলে দেবো যে আপনার জন্য কোনটা উপযুক্ত হবে দেখুন আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এবার যদি আপনি পঞ্চাশ হাজারের প্যাকেজটা নিয়ে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনাকে ডেকোরেশানটাই দেওয়া হবে হ্যাঁ সাজসজ্জা ওটাতে থাকবে না তারপরে যে এক লাখ টাকার প্যাকেজটা রয়েছে সেখানে কনে এবং বরের সাজসজ্জা থাকবে আর তাছাড়া যে রেস্তোরাঁ বা হোটেলে হবে সেখানে সাজসজ্জাটা দেওয়া হবে আর এরসাথে হ্যাঁ সবটাই ঠিক আছে এবার আপনার যে সাজগোজের ব্যাপারটা থাকছে সেটা আপনাকে আমাদের অফিসে একটু আসতে হবে আপনার হচ্ছে আপনি কী ধরণের জিনিস ব্যবহার করেন কোন কম্পানির জিনিস ব্যবহার করেন সেগুলো আপনি আমাদের যদি বলে দেন আমরা সেই অনুযায়ী সেগুলো ব্যবস্থা করে দেবো সেক্ষেত্রে আপনার কোনোরকম অসুবিধা হবে না দেখুন ডেকোরেশনের ব্যাপারে আপনার ইচ্ছে এবং আপনার মতামত আমরা নিয়ে নেবো আপনার কেমন সাজসজ্জা কেমন ডেকোরেশন দরকার সে কথাটা আপনি আমাদের জানিয়ে দিতে পারেন আর সে ক্ষেত্রে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সীমানা পর্যন্তই সেটা আপনার ইচ্ছে মত করতে পারবো কিছু কিছু জিনিস কিন্তু আমাদের মতই থাকবে সেগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না দেখুন ঐ ডেকরেশান আর বর কনের সাজসজ্জা নিয়ে যেটা প্যাকেজ সেটা এক লাখ টাকা থেকে শুরু হয়েছে আড়াই লাখ টাকা পর্যন্ত আছে এবারে আপনাকে একদিন আমার অফিসে এসে ওটা একটু দেখে নিতে হবে যে আপনি কেমন সাজসজ্জা চাইছেন বা কেমন ডেকোরেশন চাইছেন সেটা আপনাকে এসে দেখে নিতে হবে এবং আপনার ইচ্ছে মত সেটাকে আমরা পরিবর্তন করে দেবো সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ঠিক আছে ধন্যবাদ আপনি তাহলে একদিন সময় করে অফিসে এসে কথা বলে নেবেন